আমার ব্যবসার বিকাশে সংবাদমাধ্যম আমাকে সাহায্য অবশ্যই করেছে সংবাদমাধ্যমের বিশেষ বিশেষ বিভাগে বিভিন্ন ধরনের ব্যবসা সম্পর্কিত কিছু তথ্য বা কিছু উপদেশ দেওয়া থাকে সেই সব অনুসরণ করে আমি আমার ব্যবসায়িক উন্নতি করতে পেরেছি কৃষক ও ক্ষুদ্র শিল্পকে আর্থিক পরামর্শ দেওয়ার জন্য আমি যে নিয়মিত যে পত্রিকা নিই সেই পত্রিকার একটি বিভাগে বেশ সুন্দর করে চাষাবাদ বলে একটি সেকশান আছে বা বিভাগ আছে সেখানে কিন্তু সেখানে চাষবাস সম্পর্কে যথেষ্ট তথ্যপূর্ণভাবে বিভিন্ন তথ্য দেওয়া থাকে তো সেই সেই তথ্য দেখে মানুষজন কিন্তু উন্নতি করেছে এবং সেইগুলো অত্যন্ত প্রয়োজনীয় বলেও আমার মনে হয়েছে ক্ষুদ্র শিল্পের জন্য টিভিতে নিউস এইট্টিন বাংলার চ্যানেলে একটা প্রোগ্রাম হয় সেখানে কিন্তু যে কুটির শিল্প সেই শিল্পগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়